আজ আমি অধিকারি গার্ডেন রেস্তোঁরা থেকে এক প্লেট মটন বিরিয়ানি দুটি চিকেন রোল এবং তিন প্লেট চাউমিন অর্ডার করেছিলাম দুলমী নডিয়াতে কিন্তু আমি এখন এই অর্ডারটি বাতিল করতে চাই কারণ এখানে ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নেই আমি এই অপশনটি চালু করার অনুরোধ জানাতে চাই